আমি যে তেলটি কিনেছিলাম সেই তেলের গন্ধটা তেমন ভালো ছিল না আর পরিমাণও ধীরে ধীরে কমতে শুরু করছিল অনেক বেশি তেল লাগাতে হতো গোটা চুলে লাগানোর জন্য যার পরিমাণ অনেক বেশি ছিল যেই কারণে তেল অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল সাথে সাথে আমার চুল পড়ার পরিমাণও অনেক বেশি বেড়ে গিয়েছিল তাই তেলটা আমার ঠিক তেমন পছন্দ হয়নি আমি চাই অন্য কোনো তেল ব্যবহার করতে যাতে আমার চুল ভালো থাকে